রান্নাঘরে অনেক কিছুই ব্যবহার করা হয় প্রথমত হাঁড়ি হাঁড়িটি আমরা দুক্ষেত্রেই ব্যবহার করতেে পারি হাঁড়িতে অনেক সময় মাংস রান্নার ক্ষেত্রে বড়ো হাঁড়ি ব্যবহার হয় বা খুব সুন্দরভাবে রান্না হয় বিরিয়ানি রান্নার ক্ষেত্রে হয় আর হাঁড়িটির নেসেসারি ব্যবহার হচ্ছে ভাত রান্না করা ভাত রান্না করা ভাত সেদ্ধ করা এই এইগুলোর জন্যেই হাঁড়িটা বেশি ব্যবহার করা হয় তরকারির ক্ষেত্রে কাড়াটা বেশিরভাগ টাইম ব্যবহার করা হয় কিন্তু কিন্তু কিছু কিছু সময় ওই যদি অনেক বেশি পরিমাণে তরকারি বানাতে হয় হয় বা বেশি পরিমাণে মাংস হয় বানানো বা হান্ডি চিকেন বানাবো তখন সেক্ষেত্রে হাঁড়ির ব্যবহার আমরা করে থাকি বাাদ আদারওয়াইজ বেশিরভাগ সময় চিকেন হোক মাটন হোক বা যে কোনো বাঙালি সবজি হোক বা কোনো বাইরের যে কোনো ধরনের সবজি হোক বা অন্য কোনো এয়ের সবজি হোক তো আমরা কড়াটাকেই বেশি ব্যবহার করে থাকি আর এটা বাদে হাতা হাতাটা আমরা ব্যবহার করে থাকি তরকারি তোলার ক্ষেত্রে মানে যখন তরকারি রান্না শেষ হয়ে যায় বা ভাত রান্না শেষ হয়ে যায় সেই হাতাতে হাতাতে করে আমরা সেই তরকারি বা ভাত তুলে কারুর পাতে বা কারুর মানে খাবার পাতে বা খাবার খাবার বাটিতে তরকারি দেওয়া এই করা পরিবেশনের ক্ষেত্রে হাতাটা ব্যবহার করি খুন্তিটা আমরা ব্যবহার করে থাকি রান্নার সময় মানে যখন রান্নাটা করা হচ্ছে সেই টাইমে পাক রান্নাকে পাক দেওয়ার জন্য যাতে করাড়াতে নিজে রান্না টি ধরে না যায় বা আগুনে আটকে না যায় বা পুড়ে না যায় বা ওটা ভালো করে মশলাটা মিক্স হয় কোনো খাবারে সেই ক্ষেত্রে আমরা করা এই খুন্তিটিকে ব্যবহার করে থাকি এছাড়া আছে সাঁড়াশি সাঁড়াশিটি আমরা ব্যবহার করে থাকি ধরুন কড়া মানে কোনো রান্না একটু জোরে মেরে চড়ে ভালো করে মশাটা মিক্স করে আমায় কোত্তে হবে সেক্ষেত্রে কড়াটা অনেক সময় এদিক ওদিক মানে মানে এ হতে থাকে মানে গড়াতে থাকে যেহেতু গোই কড়াটি এদিক ওদিক গড়াতে থাকে তো যাতে কড়াটি পড়ে না যায় সেহেতু সাঁড়াশিটি হচ্ছে একটা ধরার বস্তু গরম জিনিসটা তো আমরা হাতে করে ধরতে পারবো না তো সাঁড়াশিটি দিয়ে আমরা সেইটিকে ধরে থাকি ধরে আমরা রান্নাটা করি এটা সুবি রান্নার সুবিধদের জন্য ইউস করা হয় এমনকি ভ ভাতের হাঁড়ি নাবানোর ক্ষেত্রেও আমরা তো গরম জিনিসটিকে ধরে নাবাতে পারবো না তখন আমরা সাঁড়াশি দিয়ে ভাতের হাঁড়িটিকে একস একটা সাইজে ধরে তারপর নাবাই তো সাঁড়াশির এই কাছ থেকে থাকে এটা ছাড়া রুটি করার জন্য চাটু আমরা ব্যবহার করে থাকি কারণ কড়াতে বা এতে হাঁড়িতে কোনতেই রুটি করা সম্ভব নয় রুটি পরোটা এইসবের ক্ষেত্রে আমরা হঁ চাটু ব্যবহার করে থাকি জালি ব্যবহার করে থাকি কাবাব রান্নার ক্ষেত্রে বা ডায়রেক্ট আঁচে যেসব রান্নাগুলো হবে বা আগুন ঠিকবে যেসব রান্নাতে বা বেগুন পোড়া বলুন টমেটো পোড়া বলুন কাবাব বলুন এইসবের ক্ষেত্রে আমরা জালি ব্যবহার করে থাকি এটা ছাড়া পরিবেশনের সময় আমরা থালা বাটি চামচ গ্লাস জলের জন্য বাটি তরকারি দেওয়ার জন্য থালার মধ্যে ভাতটা দেওয়ার জন্য চামচ যাতে তরকারি টি গরম থাকলে চামচে করে তুলে পাল ভাতের পাতে নেওয়া যায় বা থালাতে নেওয়া যায় তার জন্য এই সমস্ত জিনিস আমরা ব্যবহার করে থাকি আমাদের সাধারণ জীবনে এবং আমাদের রান্নাঘরে এইসব জিনিস প্রায় সবার কাছেই থেকে থাকে